মজার ছবি মানে কেউ একটা মানে কথা বলতে বলতে কমেডি করছে তখন আমি সেই ছবিটা তুলে নিয়েছি তখন ওইটা মজার ছবি হয়ে যায় তারপর কিছু কিছু মানুষ নাচতে নাচতে থেমে গেলো সেইভাবেই থেমে থাকে সেই সময় আমি সেই সময়ই সে ছবি তুলে নিই সেটা হয়ে গেলো কমেডির সঙ্গে ফ্যামিলি মানে গ্রুপ ছবি যেমন আমরা কোথাও একসাথে বেড়াতে যাই তখন এক জায়গায় সব দাঁড়িয়ে তখন সব মিলে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা হয় ওইটা মনে হচ্ছে গ্রুপ ছবি হয়ে যায় গ্রুপ ছবি এবার কিছু কিছু এবার গুরু এবার কমেডি কখন আমার ছেলে হ ছবি আমি তুলতে যাই হি হি করে তখন হেসে দেয় তখন একটা কমেডির ছবি হয়ে যায় কমেডির ছবি মানে অনেক ধরনের কমেডির ছবি হয় তা গু মানে ফটোগ্রাফি মানে তোব মজার ছবি হয় হয় অনেক রকমের হয় আমার ভাই একজন ওরম কি একটা করছি কে একটা বইয়েতে কেন ওটা কমেডিভাবে মুখটা ও করছে তা সেই সময় ছবিটা তুলেছে আমি যখন দেখি মানে হাসি পায় ছবিটা মানে ওইটাই হচ্ছে মজার ছবি মজার ছবি মানে অনেক রকমের আমি তো হেসে মানে দেখে এতো হাসি পায় এতো হাসি পায় খুব আবার একটা বই বই দেখে কমেডি মানে হাসি হাসতে হতে তখন সেই ছবিটা তুমি সেই ছবিটা দেখেও আমাদের হাসি পায় কিছু কিছু মানুষ ঠান্ডা লাগলো যেই সময় সর্দি হলো সেই সময় সর্দি ফেলতে যায় সেই সময় আমরা ছবি তুলে নিই সেই ছবি নিয়ে দেখাই সেইটাই হচ্ছে মজার ছবি মজার ছবি অনেক রকমের হয় ফ্যামিলি জয়েন্ট ঘুরতে গেলাম বেড়াতে গেলাম তারপর ঘরে থাকলাম ঘরে আসলো ঘরে সবাই এক জায়গায় ভাই বোন হলাম তখন গ্রুপ ছবি তখন আমরা গ্রুপ ছবি করে নিই এইভাবেই আমাদের ছবি মানে তুলি